আমি একটি অনলাইনে কুর্তি কিনেছিলাম সেই কুর্তিটি আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে কারণ কুর্তিটি কম দামে যেরকম আমি কাপড়টা পেয়েছি সেই কাপড়টা সম্পূর্ণ সুতির কোনো রকম কোনো ফয়েল টয়েলের ব্যাপার থাকে না সম্পূর্ণ সুতির কুর্তি খুবই কম টাকায় পেয়েছি এবং কুর্তিটি বেশিবার কাচতে হয় না কাচলেও সেই কুর্তিটির রঙ ওঠে না আর বেশি ইস্ত্রিও করতে হয় না আমাকে আমি খুবই খুশি যে কুর্তিটি আমার খুব পছন্দ হয়েছে